সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হল বাচ্চাদেরকে নিজস্বভাবে তৈরি করা তাদের স্কুলে পাঠানো স্কুলে পাঠানোর আগে তাদের প্রাতরাশের ব্যবস্থা করা মানে সকালের খাবার রেডি করে দেওয়া তারা খাইয়ে দাইয়ে তাদেরকে স্কুলের ড্রেস পরিয়ে বাসে তুলে দিয়ে আসা বাড়িতে এসে তারপরে নিজের জন্য টাইম বের করা নিজে খাওয়া দাওয়া করে নিজের সকালের কাজ সেরে খাওয়া দাওয়া করে নটার মধ্যে রান্না টান্না করে নিতে হয় আমাকে বাড়ির সমস্ত রান্না করার পর আমার নিজস্ব যে ফিনানশিয়াল এনক্লোসারের যে কাজটা আছে তার জন্য আমাকে সাড়ে নটার মধ্যে আমার অফিসে জয়েন করতে হয় সাড়ে নটার থেকে আপনি ধরে নিন প্রায় লাঞ্চ ব্রেক পর্যন্ত একটা পর্যন্ত আমি আমার অফিসে থাকি এবং সারা দিনের অফিসিয়াল কাজগুলো করি লাঞ্চ ব্রেকে বাড়ি গিয়ে বাড়ি যাওয়ার আগে সর্বপ্রথম আমি আমার বাচ্চাকে স্কুলের বাস থেকে নিয়ে এসে তাকে রেডি করানো তাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করা তাকে ঘুম পাড়ানো বাড়ির টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো আমি তিনটে পর্যন্ত করি তিনটের পর আমার ব্যাংকিং বিষয়ে যে কাজগুলো থাকে তিনটের থেকে চারটে পর্যন্ত সেটা আমি গিয়ে করে আসি এবং এটা আমার প্রতিদিনেরই কাজ কারণ যেহেতু আমি ফিনানশিয়াল ইনক্লোসারের সাথে যুক্ত তো ব্যাংকিং সমস্ত কাজকর্ম আমার প্রতিদিন কিছু না কিছু থেকেই যায় তার জন্য আমাকে প্রায় ওখানেতে প্রতিদিন ব্যাংকে প্রায় ঘন্টা দুই তিন ঘন্টা দুয়েক সময় দিতে হয় এবং সেখানে গিয়ে আমি দুই ঘন্টা সময় দিই দুই ঘন্টার এক ঘন্টা মতন দিই এবং সেখান থেকে আরো আধ ঘন্টা আমি বাঁচাতে চেষ্টা করি যাতে আমার দৈনন্দিন যে বাজারটা সেটা আমি সারতে পারি এবং সেখান থেকে আমি ডিরেক্ট চলে যাই বাজারে এবং প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আমি কিনে নিয়ে আসি এবং নিয়ে আসার পর সেটা আমি ব্যবহার করার জন্য উপযুক্ত করে বাড়িতে স্টোরেজ করি স্টোরেজ করার পর আবার আমাকে আমার অফিসে আসতে হয় সেটা আমি হয় কোনো দিন সাড়ে চারটের মধ্যে ঢুকি কিংবা কোনো দিন পাঁচটাও হয়ে যায় এবং সেখান থেকে পাঁচটার থেকে পুরো রাত্রির আটটা পর্যন্ত আমাকে থাকতে আমার অফিসে এবং অফিসে থাকার পর সেই সমস্ত কাজ করে আমার অফিস গুছিয়ে বাড়ি যেতে যেতে আমার সাড়ে আটটার থেকে পৌনে নটা হয়ে যায় বাড়ি গিয়ে আমি আমার বাচ্চাকে টুকটাক কিছু খাইয়ে তার হোমওয়ার্কগুলো করানোর চেষ্টা করি হোম ওয়ার্ক হয়ে গেলে তারপরে রাত্রের খাবার জোগাড় যন্তর করে রান্নাবান্না করে বাড়ির সমস্ত মেম্বারদেরকে খাইয়ে দাইয়ে নিজেদের খাওয়ানোর পর সেসব গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক হয়ে নিজে ফ্রেস হয়ে তারপর নিজের জন্য হয়তো আধ ঘন্টা আমি ব্যয় করি যেখানে আমি আমার শখের জিনিসগুলো করতে থাকি পড়াশুনাটা আমার খুবই শখের বিষয় আর তাই আমি সেখানে পড়াশুনাটা করি এবং পড়াশুনা করার পর আমি সারা দিনের একটা শিডুল আগামী দিনে আমি কি করবো সেই শিডুল আমাকে বানাতে হয় না হলে আমি পরের দিনের কাজের শিডুল না তৈরি করলে পরের দিন কাজের আমার খুবই অসুবিধা হয় এবং তার সেই সময় আমার আরেকটা কাজ করতে হয় যেটা ধরে নিন আমার বচ্চাদের আগামী দিনে কি শিডুল আছে পড়াশুনা করানোর পর তার বইপত্র গুছানো সেগুলো করতে হয় বাড়ির টুকটাক কাজ যেগুলো থাকে ধরে নিন কোনো আয়রন করতে হলো বাড়ির আরো যে সব এক্সট্রা কাজগুলো আছে বাচ্চাদের বা ওদের কোনো হোম ওয়ার্ক বাকি থেকে গেল বা কোনো টিচারের সাথে কোনো আলোচনা বা বাড়ির কোনো মেম্বারের সাথে কোনো জরুরি আলোচনা সেগুলো সবই আমাকে তারপরেই করতে হয় এরপর সেটা করার পর যদি সময় থাকে তখন সময় হয়ে যায় প্রায় তখন রাত সাড়ে দশটা এগারোটা নাগাদ আমি চেষ্টা করি সবসময় আমার স্লিপিং টাইমটা যেন রাত্রে আর ছয় থেকে সাত ঘন্টা আমি ঘুমাতে পারি সেই হিসাবে আমাকে শিডুলটা করে পরবর্তী দিন সকাল পাঁচ ছটার মধ্যে যাতে উঠতে পারি তার আগে পর্যন্ত আমি শুয়ে শোবার চেষ্টা করি অতএব আমি রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শোবার চেষ্টা করি এবং বাচ্চাদেরকেও সেই নিয়মে চালনা করতে সাহায্য করি